হ্যালো এই কীরম রয়েছিস কীরকম বলছি আজকে শ্যামলের টিউশন তো ক্লাস আছে যাবি তো সাড়ে চারটা থেকে

হ্যাঁ এই মেঘলা অবস্থা করেছে আজকে বাসেই চলে যাবো সাইকেল নিয়ে যেতে হবে না অনেক দূর রাস্তা এমনিতেও কাদার রাস্তা চ আজকে বাসে করেই পালিয়ে চল এই সাড়ে চারটা নাগাদ তাই যাবো বলছি পড়াটা ভালো করে করেছিস তো আজকে আজকে মারবে ছেলেমেয়ে দেখবে না কিন্তু আজকে প্রচুর মারবে ভালো করে পড়ে নে এখন তো সময় আছে দু তিন ঘন্টা তাড়াতাড়ি ভালো করে পড়ে নে আজকে প্রচুর মারবে বলেছে দরকার পড়লে কান ধরে বাইরে বার করে দেবে বলেছে আর বড়ো কোশ্চেনগুলো করেছিস তো দশ নম্বরের তাড়াতাড়ি করে নে বড়ো কোশ্চেনগুলো বেশি ভালো করে হ্যালো বলছি বড়ো কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ কর তাড়াতাড়ি নাহলে আজকে প্রচুর মারবে না না আজকে আজকে স্যার বলেছে ছেলেমেয়ে দুজনাকেই মারবো তাড়াতাড়ি ভালো করে পড়াশুনো করে নে বেশি দেরি নেই আর হ্যাঁ হ্যাঁ যতো তাড়াতাড়ি পারবি করে নে কোশ্চেনগুলো অনেকগুলো কোশ্চেন আছে তো তাড়াতাড়ি করে নে নাহলে আজকে প্রচুর মারবে হ্যাঁ বেশ রাখ